আলো দূষণ মানবজীবনের গভীরভাবে প্রভাব বিস্তার করে এই আলো দূষণের ফলেই মানুষের যেমন ত্বকে ক্যান্সার চোখে ছানি হওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় আমি আমার এলাকায় পরিষ্কার আকাশ দেখতে পাই কারণ আমি গ্রাম্য পরিবেশে বসবাস করি আর আমাকে এই পরিষ্কার আকাশ দেখার জন্য বাড়ির বাইরে কোথাও যেতে হয় না বাড়ির আঙ্গিনা থেকেই পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায়